আমি পরিদর্শন করেছি অনেক জায়গা কিন্তু আমার তার মধ্যে মনে হয়েছে দার্জিলিং পরিদর্শনটা আমার কাছে বেশ শান্ত নিরিবিলি মনে হয়েছে ওখানে বিভিন্ন চা বাগান তারপরে যে পাহাড়ি এরিয়ার থেকে পাহাড়ির ধাপে ধাপে চা বাগান নেমে গেছে ওখানে যখন আমরা নামি বা ঘুরি তখন তো মনে হয় ভীষণ নিরিবিলি শান্ত এতো গাছপালা শুধু প্রকৃতির দৃশ্য মেঘে ঢাকা শহর সে যেন ভীষণভাবে আমাদেরকে আপ্লুত করে এতো শান্ত নিরিবিলি আমার আর কোথাও মনে হয় নি ওখানে মনে হয় নিজের কথাই নিজে শোনা যায় এছাড়া কোনো পাখির আওয়াজও শোনা যায় না চারদিকেই শুধু পাহাড় আর পাহাড় এছাড়া আমরা যখন পাহাড়ি এরিয়ার থেকে নিচে নেমে আসি তখন আমরা কালিম্পং ও ওখান থেকে আমরা বিভিন্ন ঢালে যখন নামি শুধু দেখতে পাই চা বাগান এমন কি এতো সুন্দর জায়গা কোনো লোক বসতি নেই পাহাড়ি এরি এরিয়ায় বাড়ি ঘর সব পাহাড়ের ধাপে ধাপে কেটে তৈরি করে রেখে দিয়েছে ওই জায়গা আমরা যখন রাতের বেলা দেখতে পাই তখন তো মনে হয় প্রতিটা পাহাড় কেটে কেটে একটা করে লাইট ধরিয়ে রেখেছে জনবসতি লোকজন কোনো দেখা যায় না এই জায়গাগুলো এতই নিরিবিলি এমন কি নিরিবিলি তার নিরিবিলির জন্য এই জায়গাগুলো আমাদের রাত আটটার মধ্যেই রুমে চলে আসতে হয় কেননা ওখানে কোনো লোকজন কেউ রাস্তায় বেরোয় না